ভারতের সবথেকে জনপ্রিয় কিছু বিনোদন আছে যে এমন কপিল দেব কপিল দেবের শর্মা একটা শো হয় বা কৌন বনেগা ক্রোরপতি অমিতাভ বচ্চনের যে শো হয় বা দাদাগিরি শাহরুখ শাহরুখ খানের একটা শো হয় সব থেকে তাদের মধ্যে আমাদের দাদাগিরিটা খুব পছন্দের ওই দাদাগিরিটা আমরা খুব ভালোবাসি আর শুনতেও মানে ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে হাসি ঠাট্টা অনেক কিছু আদার্সও হয় ওর মধ্যে কিছু কিছু প্রশ্নও করে দাদাগিরিতে যেমন প্রশ্নতে দাদাগিরির প্রশ্নতে অনেক কিছু আসে শেখারও বিষয় আছে জানারও বিষয় আছে অভিজ্ঞতারও বিষয় আছে যে আমরা এগুলো শুনে অভিজ্ঞতা পাই বা শুনে মজাও লাগে আনন্দও হয় মানে অনেক কিছুর মধ্যে শেখারও বিষয় আছে যে আমরা শিখেও কিছু কিছু অজানা প্রশ্নকে আমরা শিখে এটা আমরা মানে নিজেকে গর্ব মনে করি যে এই এত কিছু জানতাম না সেগুলো আমরা জেনে আমরা খুব ভালো এ করি ফিল করি যেমন কৌন বনেগা ক্রোরপতিতেও তেমন তেমন অমিতাভ বচ্চন কিছু কিছু প্রশ্নও আলোচনা করে আলোচনা হয় সেগুলো আমরা মানে জেনে খুব খুশি হই যেগুলো অজানা জিনিসগুলো আমরা শিখে সেগুলো মানুষের মধ্যে ছড়াতেও পারি প্রত্যেক মানুষের মধ্যে আমরা এ করতে পারি যারা জানে না তাদেরকেও শেখাতে পারি যেমন দাদাগিরিতে কিছু কিছু মানে অজানা জিনিসগুলো দাদাগিরিতে আমরা এসে শিখে আমরা অনেক মানুষকেও শেখাতে পারি যেমন শাহরুখ খান শাহরুখানের কিছু শো আছে তাতেও যেমন হাসি ঠাট্টাও হয় বা অনেকে কেউ ইয়ে হয় ফিল মানে কিছু আনন্দ হয় তার মধ্যে দাদাগিরিটা সবথেকে বেস্ট মনে করি দাদাগিরিতে শাহরুখানকে আমরা একটা বড় অ্যাওয়ার্ড দেওয়া দরকার যে দাদাগিরিতে তাই দাদাগিরির মধ্যে দাদাগিরি তো দাদাগিরি দাদার মধ্যে একটা বড় ফিলিং আছে যে দাদা এত বড় বড় প্রশ্ন এত সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে আমাদের মধ্যে তুলে ধরেছে সেগুলো হচ্ছে কী বলব মানে মানুষের অজানা জিনিসগুলোকে সেটা জেনে যাওয়া অনেক ছোট ছোট প্রশ্ন আছে এগুলো আমরা না জেনে এ করে ফেলি সেগুলোকে ভুলকে সংশোধনও করে দিই এই হচ্ছে আমাদের ব্যাপার তাই